হ্যাঁ সোশ্যাল মিডিয়া এবং অনলাইন যে ডান্স টিউটোরিয়াল প্রযুক্তি আছে সেগুলো মানে আমাদের নৃত্যশিল্পীকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে প্রথমে কী হতো আগে তো সোশ্যাল মিডিয়া বা অনলাইন ডান্স ছিল না তখন যে নৃত্য শেখাত বা নাচ শেখাত তার কাছেই যেতে হতো তার তার বাড়িতে তার যে যেই ডান্স ক্লাস সেখানে যে শেখায় সেখানে যেতে হতো তো যবে যে যখন থেকে অনলাইন ডান্স বা টিউটোরিয়ালের মতো প্রযুক্তি উঠেছে চালু হয়েছে তখন থেকে অনেক অনেক মেয়েদের বা অনেক ছেলেদের অনেক মানুষের মানে নৃত্য শেখা নৃত্য শেখার মানে নৃত্য শেখার যে এ আগ্রহটা সেটা অনেকের বেড়ে গিয়েছে তো আগে কী হতো মানুষের কাছে তো আর্থিক অবস্থা অনেকের ভালো হতো না যে নাচ শিখতে গেলে তো তাকে টা পয়সা লাগত টাকা লাগত তো এই যে এখন যে অনলাইনে যে প্রযুক্তিটা চালু হয়ে গিয়েছে তো এতে অনেক মানুষের ইচ্ছে শখ তারা অনলাইন থেকে অনলাইনের ডান্স স্টেপস অনলাইনের যে ডান্স স্টেপস কোরিওগ্রাফারদের যে ভিডিওগুলো অনেকে আপলোড করে তো সে সেগুলো দেখে এখন মানুষ শিখছে সেগুলোই দেখে অনেকে ডান্স প্র্যাকটিস করছে সেগুলোই দেখে তারা প্রভাবিত হয়ে সেগুলোই তারা করে তারা নিজেদের স্বপ্ন নিজেদের আশা তারা পূরণ করছে তবে এটাই বলব যে এই প্রযুক্তিটা চালু হয়ে অনেক মানুষের ভালো বা অনেক মানুষকে সাহায্য করছে